আজকাল বাচ্চারা তেমন কেউ মাঠে গিয়ে খেলা করে না এখন সাধারণত সবার কাছেই মোবাইল ফোন রয়েছে যার মাধ্যমে সবাই মোবাইল গেম বেশি পরিমাণে খেলে থাকে কিন্তু মাঠে খেলতে যাওয়া খুবই প্রয়োজন এবং মাঠে খেলা হয় এমন কিছু খেলার নাম হচ্ছে ক্রিকেট ফুটবল ভলিবল ব্যাডমিন্টন প্রভৃতি খেলা রয়েছে যারা এখনও মাঠের মধ্যে খেলাধুলো করে তারা এই সমস্ত খেলাই খেলে থাকে কিন্তু এখনকার দিনে মাঠে খেলার থেকে বেশি পরিমাণে মোবাইলেই গেম খেলা হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যাটেল রয়্যাল গেম রয়েছে মোবাইলের মধ্যে যার মধ্যে হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড ইন্ডিয়া ফ্রি ফায়ার প্রভৃতি ব্যাটেল গেমিং রয়েছে তাছাড়াও মোবাইল লুডো মোবাইল ক্র্যাশ ক্যান্ডি প্রভৃতি গেম রয়েছে যেগুলো এখন বাচ্চারা খেলে থাকে কিন্তু মোবাইলের থেকে বেশি মাঠে খেলা প্রয়োজন কিন্তু এখনকার দিনে কেউ মাঠে বেশি খেলতে যায় না তবু মাঠে ফুটবল ক্রিকেট এই সমস্ত ও খেলাগুলোই বেশি পরিমাণে চলে থাকে